আমি একটা স্কুলে পড়াই কিন্তু সেই স্কুলে একও একটা নাচের গ্রুপ ছিলো ছোটোবেলা থেকেই একটা আমার খুব শখ ছিলো যে আমি নাচ শিখবো কিন্তু সেটা ছোটোবেলায় যাইহোক পরিবারের চাপেই হোক বা আর্থিক কষ্টের জন্যই হোক সেটা শেখা হয়ে ওঠেনি যেহেতু আমি এখন স্বনির্ভর তাই আমারও শখটা পূরণ করার ইচ্ছা হয়ে উঠলো ও বিভিন্ন বন্ধু বান্ধবদের দেখে আমারও নাচ নাচতে ইচ্ছা করলো তখন আমি নিজে স্বনির্ভর হওয়ার জন্য নাচের ক্লাসে নিজে নিজেই যুক্ত হলাম এবং নাচ শিখলাম ভবিষ্যতে আমি একজন বড়ো নৃত্যশিল্পী